সব মানুষেরই একটি মাটির টান আছে সে বার বার ফিরে যায় সেখানে মানুষের শিকড় এবং মানুষের যে অভিজ্ঞতা বেড়ে ওঠা জীবনের শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য মানুষ এই স্মৃতিগুলি বহন করে এবং সেই স্মৃতিগুলি তাকে টেনে নিয়ে যায় তার শিকড়ের সন্ধানে আমার ছোটবেলা এই শিল্পাঞ্চলে বার্নপুর শিল্পনগরীতে হয়েছে এবং বর্তমান কর্মসূত্রে আমি আসানসোলে বাসস্থান বসবাস করি এবং সুযোগ পেলেই ছুটি ছাটা এবং অন্যান্য সময় হলেই আমায় বার্নপুর টানে এবং আমি বার্নপুরে এসে থাকি এছাড়াও আমার শৈশব আমার স্কুলিং আমার শিক্ষা আমার সমগ্র কিছু এই শিল্পাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে সেই হিসেবে আমার স্মৃতিও আমাকে এই অঞ্চল অঞ্চলে বার বার টানে